আমার এখন আমি আম বিয়ে হয়েছি শহরে কিন্তু আমি আগেই তো গ্রামে থাকতাম এই জন্য পাখি দেখার জন্য বা চেনার জন্যে খুব একটা খুব এ খুব একটা সমস্যা হয় না তবে আমি এটা বলবো না যে আমি কোনো সময় অ্যাপস বা কোনো পদ্ধতি ব্যবহার করিনি আমি যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যেমন আমি নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিলাম তখন কিছু কিছু পাখি দেখেছিলাম যে পাখিগুলো ছবি আমি ফোনে তুলে নিয়ে এসছিলাম কিন্তু সেই পাখিগুলোর নাম আমি জানতাম না কিন্তু সেই পাখিগুলো চেনার জন্য আমাকে অ্যাপস ব্যবহার করতে হয়েছিল এবং আমার একটা বান্ধবী ছিল সে ফিল্ড গাইড হ্যাঁ এবং তার আমার পরামর্শ নিতে হয়েছিল সেই বান্ধবীর তারপরে একটাই সুন্দরবনে গিয়েছিলাম সুন্দরবনে যে পা গিয়েও খানিকটা পাখি দেখেছিলাম সেই পাখিগুলো আমি চিনতেই পারিনি এ তা এরম কিছু কিছু ক্ষেত্রে আমারও অ্যাপসের প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমার বান্ধবী তার জন্য তার কাছ থেকে আমাকে ফিল্ড ফিল্ড গাইড নিতে হয় যেহেতু আমি গ্রামেই ছোট থেকে বড় হয়েছি কিছু তো কমন পাখি থাকেই সেগুলো যেগুলো আমাদেরকে চিনতে কোনো ফিল্ড গাইড বা অ্যাপস কোনো কিছুই পদ্ধতি লাগে না ও যেমন চড়াই পাখি টিয়া পাখি কাক কোকিল পায়রা নানারকম পাখি আছে এগুলোতে আমার চিন্তা আমাদের ফিল্ড গাইড ব্যবহার করতে লাগে না